হ্যালো হ্যালো হ্যালো রিয়ার মা বলছেন হুম বলছি আপনার মেয়ের না খুব শরীরটা খারাপ আপনি কোথায় আছেন এখন বাড়িতে না ও তো অসুস্থ ওর গাটা খুব গরম তা আপনি ওকে স্কুলে পাঠিয়েছিলেন কেন এতো গায়ে গরম নিয়ে জ্বর অবস্থায় ওকে স্কুলে পাঠিয়েছিলেন ওর বাড়িতে থাকাকালীনই কি জ্বর এসেছিল না না ওকে তো আমি সকালে এসেই বলছিল ম্যাম আমাকে আমার খুব শরীরটা খারাপ লাগছে এবার আমি ভাবছি যে ওর কী হয়েছে এখন দেখি ওর খুব গা গরম আপনি যখন মানে এক্ষুণি চলে আসুন স্কুলে ওকে আমরা ছেড়ে দেব কারণ ওর শরীরটা ভালো না ও খুব গাটা গরম আমরা তো এখানে টেম্পারেচার মেপেছি দেখি একশো দুইয়ের উপরে তা আপনি যদি বলেন তাহলে ওকে একটু ওষুধ আমরা খাইয়ে দিতে পারি আর নাহলে আপনি ওকে এসে নিয়ে যান ইমিডিয়েটলি একটু ডাক্তারকে দেখান হ্যাঁ হ্যাঁ আপনি না পাঠাতেই পারতেন কারণ ওর খুব শরীর খারাপ আপনি ইমিডিয়েটলি আসুন আর আমরা কি ওকে একটা ওষুধ দিতে পারি হ্যাঁ হ্যাঁ তাহলে তার থেকে সেটাই ভালো হবে আপনি ওকে আসুন এসে নিয়ে যান ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওকে অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা ভাবে রাখা হয়েছে আপনি এসে আমাকে কল করবেন তারপরে আমি ওকে তাড়াতাড়িই ছেড়ে দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি আসুন হুম হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম